ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব হল বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব দুর্গা পূজা উৎসব এই দুর্গা পূজা আমরা সারা বছর ধরে অপেক্ষা করে থাকি যে মা কবে আমাদের কাছে আসবে এবং গুরুত্বপূর্ণ উৎসব এই কারণেই যে মা দুর্গা এই চারটে দিন আমাদের জন্য নিয়ে আসে খুব খুশির দিন এবং আমরা অনেক কিছুই আশা করে থাকি যে এই দিনগুলোতে এই দিন এইগুলোই করব এই কাজগুলোই করব এই দিনগুলোয় বন্ধুদের সাথে ঘুরবো এইগুলোই এই দিনগুলোয় আমরা ঘরে এই কি এই এই কাজ করব এবং এই চারটে দিনই আমরা সব কাজকর্ম থেকে ছুটি নিয়ে নিজেদেরটা নিজেদেরটা ভালো করে নিজেরা নিজেদের মতন ঘুরতে পারি ছুটির দিনগুলি আমরা খুব মজার সাথে কাটাতে পারি বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে ছুটি ছুটির দিনগুলি শুরু হয় আমাদের মহালয়া আমাদের শ্রেষ্ঠ উৎসব মহালয়া থেকেই শুরু হয় মহালয়া যাওয়ার পরে একাদশী দ্বাদশী থেকে শুরু হয় মেন ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এবং দশমীতে আমাদের সি শেষ হয় ষষ্ঠীতে মায়ের ষষ্ঠীতে মায়ের আরাধনা শুরু হয় এবং সপ্তমী অষ্টমীতে তো অষ্টমীতে সবাই মিলে মণ্ডপে পূজা দেওয়া স থেকে শুরু করে এবং সব থেকে মন খারাপ লাগে যে দশমীর দিন যে দিন মা আমাদের চলে যায় আমাদের থেকে অনেক দূরে আবার একটা বছরের অপেক্ষা আবার অপেক্ষা করতে হয় মা আবার প পরের বছর আসবে এই ভাবেই আমাদের ভারতের সব থেকে বড়ো উৎসব গুরুত্বপূর্ণ উৎসব এবং শেষ্ঠ উৎসব দুর্গা উৎসব পাল পালিত হয়